ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভালো না এবং এটির অন্যান্য দেশের সাথে অনেকটাই পার্থক্য আছে যেরকম অন্যান্য দেশে আগে রোগীর চিকিৎসা ব্যবস্থা করা হয় আর আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা করা তো দূরের কথা ডাক্তারকেই ঠিক ঠাক সমায় পাওয়া যায় না আমার আশপাশের সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোও মোটামুটি এরকমই কারণ আমার আশপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে খুবই অপরিষ্কারভাবে রাখা হয় ঠিক ঠাক কোনোরকম ওষুধও পাওয়া যায় না অনেক সময় ডাক্তারের আসতে দেরি হয় ইত্যাদি এছাড়াও আমার ঠাম্মা যখন অসুস্থ ছিলো তখন আমিও হাসপাতালে গিয়েছিলাম ঠাম্মাকে নিয়ে এবং এরকম অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাকে যেমন হাসপাতালটি একদমই অপরিষ্কার এছাড়াও অনেকে পানের পিক ফেলে রেখেছে প্লাস্টিকের বোতল প্লাস্টিক ইত্যাদি ফেলে রেখেছে এইসব কারণে আরো অপরিষ্কার হয়ে পড়ে হাসপাতাল এছাড়াও অনেকক্ষণ লাইন দিয়ে ডাক্তার দেখানো স্লিপ কেটেও ডাক্তারকে আমি দেখাতে পারিনি আমার ঠাম্মাকে কারণ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ছেড়ে অন্য কাজের জন্যে বেরিয়ে গিয়েছিলো এর জন্যে আমাকে আবার পরের দিন যেতে হয় এছাড়াও সরকারি হাসপাতালগুলোর ক্রয় ক্ষমতা খুব বাজেভাবে ব্যবহৃত হয় এছাড়াও পরিষেবাও খুব একটা ভালোভাবে দেয় না এরা আমার মনে হয় সরকারই এইসব দিকগুলো খুব বাজেভাবে ব্যবহার করছে এই পরিষেবাগুলোও ঠিক ঠাক মতন মানুষের কাছে পৌঁছাচ্ছে না এই কারণে আমি এই আজকের এই কথাটাই বলতে চাই যে সরকারের এইসব দিকগুলোও নজর দেওয়া খুবভাবেই প্রয়োজনীয় কারণ সাধারণ মানুষ সময় মতন ভালো পরিষেবা পায় না এছাড়াও এইসব পরিষেবা পাওয়ার কারণে অনেক কষ্ট করতে হয় অনেক সময় তো অনেক মানুষ অসুস্থ হয়ে মারাও যায় আর বাড়িও ফিরতে পারে না এছাড়াও অপরিচ্ছন্নতাও খুব বাজেভাবে থাকে যার কারণে অনেক রকম রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই কারণে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হোক এটাই আমার বলার ছিলো কারণ স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো না হয় ভালো পরিবেশ কী করে তৈরি হবে এই কারণে সরকার এইভাবেই নজর দিক স্বাস্থ্য ব্যবস্থার উপরে তবেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে